শখ বা পেশা হিসাবে কেউ যদি ফটোগ্রাফি করতে চায় তাহলে আমি তাকে পরামর্শ দেবো যে সে যেন সেই বিষয়ে পড়াশুনো করে বা সেই নিয়ে বেশি চর্চা করে বা প্র্যাকটিস করে যেমন কেউ উকিল হতে গেলে তাকে আইন নিয়ে পড়াশুনো করতে হবে কেউ মাস্টার হতে গেলে তাকে মাস্টারি ডিগ্রি করতে হবে কেউ ডাক্তার হতে গেলে তাকে আগে ডাক্তারি শিখতে হবে এমন কি কেউ যদি উকিল হয় তাকেও উকিলের মতন করে পড়াশুনো করতে হবে সব বিষয়ে পড়াশুনো না করে তো কোনো কিছুর সম্পর্কে এগিয়ে যাওয়া সম্ভব না তার জন্য আমি সবাইকে যারা যারা মানে ফটোগ্রাফি করতে চাইবে তাদেরকে না জেনে তো তারা কেউ ফটোগ্রাফিটা ভালোভাবে শিখতে পারবে না তার জন্য আমি তাদেরকে বলব যে তারা যেন অবশ্যই মানে সেটাকে নিয়ে পড়াশুনা করে বা প্র্যাকটিস করে বা একটু কারো কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত হয় এটাই আমি চাইব